হ্যাঁ বই ছাড়াও আমি নানা রকমের সংবাদপত্র বা পত্রিকা পড়ে থাকি যেমন দূরদর্শনে এবিপি আনন্দ বলে একটি চ্যনেল থেকে আমি নানা রকমের সংবাদপত্র পেয়ে থাকি এবং সংবাদপত্র বলতে আনন্দবাজার বর্তমান এই পত্রিকা থেকে আমি নানা রকমের সংবাদ পড়ে থাকি যা আমাকে আমার দৈনন্দিন জীবনে নানা রকমের তথ্য দিয়ে থাকে